বাংলা ভাষায় কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যা আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয় কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা জন্মানোর পর থেকে বাংলা ভাষায় কথা বলা লেখা পড়া আমরা বাংলা ভাষা থেকেই হয়েছে বাংলা ভাষায় আমারা ছেলে মেয়েদেরকে জন্মানোর পর থেকে শিখিয়েছি বাংলা ভাষায় লিখতে পড়তে আমাদের খুব সুবিধা বলে মনে হয় কারণ বাংলা ভাষা আমাদের কাছে মাতৃভাষা ছেলেদেরকেও লেখাপড়া শেখানো নাচ গান করা আঁকানো শেখানো সবকিছু বাংলা ভাষাতেই আমরা করেছি তাই আমার কাছে বাংলা ভাষা আকর্ষণীয় বলে মনে হয়